ছোটোবেলায় অনেক ধরনের খেলা খেলেছি যেমন বৌ বাছকি রুমাল ছোঁড়াছুঁড়ি মার্বেল নিয়ে ছোটা মার্বেল খেলা ক্রিকেট খেলা যেগুলো খেলতে আমি ভীষণ ভালোবাসতাম সব থেকে ভালো লাগতো যে আমি মার্বেল নিয়ে দৌড়াতাম একটা গাছের সামনে আমাদের এক লক্ষ্য ছিল ওটাকে যেয়ে ছুঁতে হবে মার্বেলটাকে নিয়ে চামচ নিয়ে সেটার কাছে ধীরে ধীরে যেতে হবে ধীরে ধীরে যেতে যেতে বারবার পড়ে যেত পড়ে যাওয়ার ফলে কিছুতেই আমি আর খেলতে পারতাম না তারপরে সহজভাবে আমার একদিন ভাই দেখিয়ে দিল যে দেখ দিদি এইরকমভাবে খেলবি চামচটাকে নিবি তারপরে মার্বেলটাকে দিবি তারপরে এক পা দু পা করে যেতে যেতে যেতে যেতে লক্ষ্য স্থির করে তুই পৌঁছে যাবি ওখানে ওইভাবে আমি করতে থাকতাম চামচটাকে নিলাম আর চা মার্বেল নিলাম ওর ওপরে ওপরে নেওয়ার ফলে ধীরে ধীরে যেতে যেতে আমি একদিন জিতে গেলাম চামচ খেলা